আমাদের এলাকাতে অনেক ধরনের খেলা স্পোর্টস ফেসিলিটির ব্যবস্থা থাকে যেমন চোদ্দো পনেরো বছরের ছেলেদের দৌড় প্রতিযোগিতাও হয় আবার ফুটবলেরও আয়োজন করা হয় লোহার বল ছোঁড়া সেটাও হয় আলু দৌড় বিস্কুট দৌড় অঙ্ক প্রতিযোগিতা বিভিন্ন ধরনের খেলা আমাদের মনকে উৎসাহিত করে এখানকার যারা বয়োজ্যেষ্ঠা তারা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যায় বয়োজ্যেষ্ঠা দের থেকেই ছোটরা উৎসাহিত হয়ে তারাও আলাদা আলাদা দল গঠন করে ফলে অনেক সদস্যের সংখ্যা বাড়ে এছাড়াও ইন্ডোর আউটডোর ব্যবস্থা হয়ে থাকে লোহার বল ফুটবলের বল ব্যাটমিন্টন র্যাকেট এইসবেরও প্রয়োজন হয়ে থাকে